হ্যাঁ আমি রূপ হালদার বলছি রূপ হ্যাঁ বলছি আপনার তো সেই টাকা দেওয়ার ব্যাপার ছিলো তা আমি আপনাকে ন হাজার টাকা দিচ্ছি দশ হাজার টাকার কথা হয়েছিলো তো হাজার টাকা পাবেন ঠিক আর সেখানে তো বেড়াতে গিয়ে আপনাকে আমরা হোটেলে থাকার সব খরচা দিলাম খাওয়া দাওয়া খরচা সবই তো দিলাম হ্যাঁ হ্যাঁ দাদা আপনি তো আমাদের সাথে সব জায়গাতেই যান তাই একটু দেখুন না যদি ন হাজার টাকায় হয় কারণ বুঝতেই তো পারছেন এখন এরকম অবস্থা আচ্ছা কিন্তু আচ্ছা ঠিক আছে এই মুহুর্তে তো আমার পক্ষে সম্ভব নয় আমি দেকছি কিছু দিনের মধ্যে যদি ম্যানেজ করা যায় আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখছি আমি দেখছি যদি আজকে চার পাঁচশো টাকা আপনাকে দিয়ে দিতে পারি হ্যাঁ তা বলছি আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা হ্যাঁ সে বুসতে পারছি কিন্তু ঠিক আছে আমি দেকচি তবে আপনার গাড়িতে তো সব সময় যাই যদি একটু কম সম করেন আর কি হাজার টাকা কত কম দিলাম এমন কিছুই তো নয় এবার আপনার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি যে হাজার টাকা মানে অনেকটাই একটু দেখুন কী করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আজকে তাহলে পাঁচশো টাকা দিচ্ছি আবার কিছু দিন পরে টাকাটা দিয়ে দোবো ঠিক আছে চলুন রাখছি অ্যাঁ